বর্তমান ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন রকম জন জনকল্যাণমুখী প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী প্রকল্পগুলি যেমন মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করেছে এবং তারা সেগুলি থেকে বিভিন্ন ধরনের উপকার নিচ্ছে এবং উপকৃত হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন উন্নয়নমূলক প্রকল্প আসছে এবং বিভিন্ন ধরনের মানুষ এর আওতায় আসার জন্য নাম নথিভুক্ত করাচ্ছে বা এর সুবিধা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তো বটেই ভারত সরকারও রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ে এই সুবিধার আওতায় বিভিন্ন মানুষকে উদ্যোগী করাচ্ছেন সর্বপ্রথম যেই প্রকল্পটির কথা মাথায় আসে তা হলো ভারত সরকারের জনকল্যাণমুখী একটি প্রকল্প সর্বশিক্ষা অভিযান বা সবার জন্য শিক্ষা এই প্রকল্পের আওতায় সর্বশিক্ষা মিশানের আওতায় সমস্ত শিশুকে আঠেরো বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা পরিষেবা প্রদান করার কথা বলা হয়েছে এর জন্য কষ পোতি বছর শত শত কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে যাতে সমস্ত গরিব এবং অনুন্নত শিশুরা এবং ছেলে মেয়েরা পড়াশুনো করে শিক্ষিত হতে পারে এছাড়াও রয়েছে বেটি বাঁচাও বেটি পড়হাও এর দ্বারাই মেয়েদের প্রতি যেই বৈষম্য তা দূর করার চেষ্টা করা হচ্চে এছাড়াও রয়েছে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত প্রকল্প সা রাজ্য সরকার স্বাস্থ্যসাথী নামে প্রকল্পটি গড়ে তুলেছেন এবং কেন্দ সরকার করেছেন আয়ুষ্মান ভারত প্রকল্পটি এই প্রকল্পের সাহায্যে সমস্ত গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে এবং পাঁচ লাখ টাকা পযন্ত অপারেশান বাবদ ছাড় দেওয়া হচ্ছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প যেমন কন্যাশ্রী যা গোটা বিশ্বে সমাদিত হয়েছে এবং নাম পেয়েছে এ কন্যাশ্রী প্রকল্পের দ্বারা বিভিন্ন মেয়েরা পঁচিশ বছর বয়সে এ না এককালীন পঁচিশ বছর পঁচিশ হাজার টাকা আঠেরো বছরের পর আঠেরো বছর বয়সের পর পঁচিশ হাজার টাকা এককালীন অনুদান পায় এছাড়াও মাসে মাসে কিছু বৃত্তিও পেয়ে থাকে এছাড়াও সবা রয়েছে রূপশ্রী এবং যুবশ্যী পকল্প রূপশ্রী প্রকল্পের সাহায্যে বিভিন্ন ধরনের বিয়ে বিয়ের সময় পঁচিশ হাজার টাকা করে পায় মেয়েরা এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রকল্প জনকল্যাণমূলক রয়েছে যেমন পশ্চিম ভারত সরকারের উজ্জ্বলা যোজনা এর দ্বারাই গরিব মানুষের ঘরে বিনামূল্যে গ্যাসের কানেকশান পৌঁছে যাচ্ছে এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন ধরনের প্রকল্পগুলি মানুষের মধ্যে আশার সঞ্চার করছে যেমন কৃষক বন্ধু ও কেন্দ্র সরকারের কিষান নিতি প্রকল্প এর সাহায্যে মানুষ বিভিন্ন ধরনের জমি থেকে বেশ কিছু অনুদান পাচ্ছেন যা যেগুলি তাদের চাষের কাজে লাগছে এছাড়াও আরো বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে সমস্ত কিছু বলা না গেলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে যেমন পশ্চিমবঙ্গের সজল ধারা বা হর ঘার জল এবং বিদ্যুৎ প্রকল্পও রয়েছে যার দ্বারা মানুষের ঘরে ঘরে সুলভ মূল্যে জ পানীয় জল এবং বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে যাতে মানুষ অন্ধকারে না থাকতে হয় এবং তৃষ্ণায় না থাকতে হয় এছাড়াও আরো যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি হলো শৌচালয় প্রকল্প বা স্বচ্ছ ভারত মিশন মহাত্মা গান্ধির আন্ডারে মহাত্মা গান্ধি প্রকল্পের আওতায় এই বিভিন্ন জল প্রতি প্রতিটি ঘরে ঘরে শৌচালয় প্রদান করা হচ্ছে যাতে মাঠে ঘাটে তারা শৌচক্রিয়া না করে এছাড়াও রয়েছে আরো বিভিন্ন ধরনের প্রধানমন্ত্রীর আবা প্রধানমন্ত্রী আবাস যোজনা যাতে করে তাদেরকে প্রতিটি গরিব মানুষকে ঘর দেওয়া হচ্ছে যাতে তারা প্রাকৃতিক দুর্যোগে বা অন্যান্য ক্ষেত্রে না অসুবিধার মধ্যে পড়তে পারে বা পড়তে হয় এছাড়াও রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও অন্যান্য প্রকল্পগুলি এর সাহায্যে মানুষের রাস্তার উন্নতি ঘটানো হচ্ছে যাতে যাতায়াত ব্যবস্থাতে উন্নতি ঘটতে পারে এছাড়াও অন্যান্য আরো সামাজিক প্রকল্প রয়েছে যার দ্বারা বিভিন্ন মানুষের বিভিন্নভাবে উপকার হচ্ছে সার্বিক উন্নয়ন ঘটছে এবং ভারত একটি উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করছে